শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারে না কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো থাকার কারণে স্কুলে বাচ্চারা যেতে পারে না এক পরিষেবা অনেক দূরে স্কুল হওয়ার কারণে গ্রামের বাচ্চারা অতদূর পর্যন্ত যেয়ে উঠতে পারে না তাই সেখানে যেতে হলে দূরের বা সাইকেলের প্রয়োজন অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে তারা এখনো ঠিকঠিক সাইকেল চালাতে পারে না বা পেয়ে ওঠেনি সেই জন্যই তারা নিয়মিত স্কুলে যেতে পারে না বাড়িতে তারা কোথাও বাড়িতে অভাবের কারণে কোথাও না কোথাও বাচ্চা বয়স থেকেই তারা কাজে যুক্ত হয় এর ফলে তাদের শৈশবটা স্কুলটা যেতে পারে না আর আবহাওয়া কিছু কিছু সময় বৃষ্টিপাতের কারণেও বাচ্চার অনেক সময় স্কুলে যেতে পারে না অতিরিক্ত বন্যার কারণে নদী ভর্তি হয়ে গেলে সেখানে বন্যা হয় বন্যা এলাকার বাচ্চারাও নিয়মিত স্কুলে যেতে পারে না